হ্যাঁ হ্যালো কে বলছো হ্যাঁ আমি জয়নাব ম্যামই তো বলছি হ্যাঁ তানাজ বলো কী বলছো কী বলছো বুঝতে পারছি না টাওয়ারের একটু প্রবলেম ভালোভাবে বলো হ্যাঁ নার্সিং করলে মেয়েদের তো খুব ভালো একটা পেশা আর মেয়েদের গ্রহণযোগ্যতাটাও আগে নার্সিংটা যদি করতে পারো খুবই ভালো অত্যন্ত স্টাব তুমি খুব একটা ভালো কথা ভেবেছো আর নার্সিং করাটা খুব ভালো দেখো দেশের জনগণের সেবা করাটাও তোমার ইনকাম তো আছে আছে একটা পুণ্যিরও কাম পুণ্যিরও কাজ তো তুমি এক কাজ করো তুমি জয়েন হয়ে যেয়ো ও আমি তো সেই শুনেছিলাম কি চার লাখ মত খরচা হয় তো যেটা বলছিলাম আমি কী তুমি কোন কলেজ থেকে করতে চাইছো জমীপুর না রামপুরহাট না তুমি কলকাতার মেডিকেলে কোরবা ও রামপুরহাট থেকে তো খুব ভালো হবে তো তুমি রামপুরহাট থেকে করিও তো তোমার ইয়েতে ভালো আছে তো মানে মন হৃদয় শক্ত আছে তো নার্সিংয়ে কিন্তু অনেক সূই মুই ঘাঁটাঘাঁটি চাকু ছুরি সেগুলা পারবে তো হ্যাঁ তো খুবই ভালো হয় খুব ভালো প্রস্তাব তো বলছিলাম তোমার বাবাকে বলেছো তুমি আলোচনা করেছো হ্যাঁ অবশ্যই বলবো এত ভালো প্রস্তাবে তোমার বাবা কেনই বা না করবে অবশ্যই হ্যাঁ করবে তুমি হয়তো মনে মনে ভয় করছো তাই তো ভয়ের কোনো কারণ নেই তুমি তুমি ও ওই নার্সারিতে ফ্রম ফ্রম ফিল আপ হচ্ছে এখন তুমি দাও এখন নারীদের নার্সের যোগ্যতা চাহিদা সবই মানে তোমার মধ্যে আছে তার জন্য না তোমার চাহিদা অনুযায়ী তোমার কাজও হবে পেশাটাও খুব ভালো তুমি ই করো ফ্রম ফিল আপ করে নাও তো তোমার বাবার সঙ্গে যখন কথা বলাবা তখন অবশ্যই আগে বলবা আমাকে হ্যাঁ ঠিক আছে তাহলে রাখছি তুমি ফ্রমটা ফিল আপ করে নিও মা